হ্যাঁ আমি রান্না করতে ভালোবাসি আর রান্নার জন্য অনেকটা সময় দিতে পারি কারণ আমি যে রান্না না পারি বিভিন্ন রকমের বই ফোন দেখে মা ঠাকুমা মাসিমাদের কাছ থেকে নানা রকমের রেসিপি নিয়ে আমি রান্না করি যেমন রান্না করি এবং অনেক টাইম দিই রান্না করতে আমার ভালো লাগে আমি রান্না করতে খুব ভালোবাসি সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি যেমন বাঙালির প্রিয় খাবার শুক্তো আমি শুক্তো রান্না করতে পারতাম না কিন্তু আমি এখন বই পড়ে শিখেছি কীভাবে শুক্তো রান্না করতে হয় যেমন বাজার থেকে শুক্তোর সম সব সবজি কিনে আনে এনে তাকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে এবং অনেকক্ষণ সময় দিয়ে রান্না করতে হবে কারণ সব সবজিকে আলাদা আলাদা করে ভেজে তাতে ধুয়ে তাকে ভালোভাবে ভেজে তেল দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে তাকে রান্না করতে হবে এবং শুক্তোতে ঝাল দিতে নেই এটা সবাই জানে আর তার সঙ্গে তাতে গুঁড়ো মশলা ছড়িয়ে দিতে হবে তাহলেই শুক্তো রেডি হয়ে যাবে আমি জানি এখন রান্না আমি শুক্তো রান্না করতে শিখে গেছি আমার রান্না করতে খুব ভালো লাগে এবং আমি অনেকটা টাইম দিতে চাই